আমি গেম খেলি কিন্তু গেম খেলে আমার অনেক ক্ষতি হয় কারণ আমি সেই সময়টুকুটা আমার নষ্ট হয় এবং আমার চোখে প্রবলেম ঘাড় ব্যথা করে এবং আমি বাড়ির ফ্যামিলি দিক থেকে অনেক বকা শুনতে হয় এগুলো কারণ অনুযায়ী আমি গেম খেলাটা বন্ধ করতে হবে আমার গেম খেলাটা ধীরে ধীরে আমার ক্ষতিগ্রস্থ করছে আমি গেম খেললে এটা একটা আমার অ্যাডিকশানের মতো হয়ে গেছে যেটা না খেললে আমার মন খারাপ করে এবং গেম খেলার সময় ঠিক আমার মনটা ভালো হয়ে ওঠে এটা আমার ধীরে ধীরে ক্ষতিগ্রস্থ করবে গেমিংটা ঠিক হচ্ছে না